উড়িষ্যায় বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে প্রতিষ্টা করতে গিয়ে সমগ্র বাঙালির জাতিকে ঐক্যের নিবিড় পিথিবীর প্রতিটি দেশে তাদের ভাষা অতি প্রিয় এবং মধুর তার মধ্যে আছে আমাদের বাংলা ভাষা মাতৃভাষা বাংলা আমাদের কাছে খুবই প্রিয় ভাষা কারণ আমরা বাংলা ভাষাতে কথা বলে আনন্দ পাই তৃপ্তি পাই শান্তি পাই আমাদের মাতৃভাষা হলো বাংলা ভাষা অতি সহজে তা আর কোনো দেশের ভাষাতে সম্ভব না তাছাড়া বাংলা ভাষা আজ আন্তর্জাতিক ভাষার মর্যাদা লাভ করেছে এটা আমাদের বাঙালির সবচেয়ে গৌরবের ও অহংকারের আমরা এই বাংলা ভাষাকে নিয়ে অহংকার করি আজ আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি মানুষও কথা বলে থাকে বাংলা ভাষা ইংরেজির মতো সারা পৃথিবীর স্থান দখল করেছে দু হাজার নয় সালের হিসাব মতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামার ইনিস্টিটিউট অফ লিঙ্গুই ইসটিক্সের ভাষ্য মতে পৃথিবীতে ভাষার সংখ্যা ছয় হাজার নয় শয় নয়টি বাংলা ভাষার সঙ্গে হিন হিন্দি ইংরাজি ভাষার অনেক মিল আছে অন্যান্য ভাষার মতো বাংলা ভাষারও সংস্কৃতি অনেকাংশে প্রচুর কিন্তু অন্যান্য ভাষা আবির্ভূত হয়ে বাংলা ভাষা অনেকাংশে কমে গেছে বাংলা ভাষা আমাদের খুব গর্বের ভাষা যেহেতু আমরা বাঙালি তাই আমরা বাংলা ভাষাকে নিয়ে গর্ববোধ করি অহংকার করি এই মাতৃভাষার কোনো তুলনা হবে না আগে আমাদের মনে রাখতে হবে যে ভাষায় আবির্ভূত হোক না কেনো আমাদের বাংলা ভাষায় কথা বলা উচিত বাংলা ভাষাকে মর্যাদা দেওয়া উচিত অনেক অনেক দেশে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে গেছে আবার অনেক দেশে অন্যান্য ভাষা জানা সত্ত্বেও বাংলা ভাষার সম্মান মর্যাদা আজও রয়ে গেছে কিন্তু বিশেষ করে অন্যান্য ভাষায় ভাষা আসার বাংলা ভাষা একটু কমে গেলেও আমরা সেটাকে ধরার মধ্যে ফেলবো না কারণ বাংলা ভাষা ব্যবহারের সাথে সাথে আমরা বড়ো হয়েছি বাংলায় কথা বলে আমরা মানুষের মতো মানুষ হয়েছি সেই বাংলা ভাষাকে আমরা শ্রদ্ধা ভক্তি করবো ভালোবাসবো অহংকার করবো যে এটা আমাদের মাতৃভাষা অন্যান্য ভাষা আবির্ভূত হলেও বাংলা ভাষাকে আমাদের পরিবর্তন করে ফেলা একদমই উচিত নয় অন্যান্য ভাষার মতো বাংলা ভাষার সংস্কৃতি অনেকাংশেই মিল আছে কারণ আমরা বাঙালি আমাদের বাংলা ভাষার মর্যাদা সারা জীবন দিয়ে যেতে হবে